আমার এলাকায় প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে সেগুলো ব্যবসায়িক ক্রিয়াকলাপের জন্য কীভাবে ব্যবহার করতে পারি যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেগুলোকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার যেতেই পারে স্বাভাবিকভাবে এখানে সব থেকে বড়ো জিনিস প্রাকৃতিক সম্পদ হল বনভূমি এবং পাথর যেটাকে আমরা মোরাম বলি পাথর এবং বনভূমি এখানে সব থেকে বড়ো প্রাকৃতিক সম্পদ এই প্রাকৃতিক সম্পদগুলো বনভূমি থেকে যে কাঠ পাওয়া যায় কাঠ মধু বিভিন্ন রকম জীব জন্তুর যেসব খাবার দাবার সব এই বনভূমি থেকেই আমরা পাই এই বনভূমি থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে উৎপাদিত সামগ্রীগুলি নিয়ে ব্যবসা করতেই পারি এছাড়াও পাথর এক বা মোরাম মাটির ওপরে অর্থাৎ নরম মাটির উপরে বিছিয়ে তার উপর ভালো রাস্তা তৈরি করার জন্যে এই মোরাম বা পাথরের গুরুত্ব অনেকখানি